আমি যখন প্রথম রান্না করবো বলে রান্না ঘরে ঢুকি তখন আমি কিছুই রাঁধতে জানতাম না এবং যা হয় বাড়ির বড়োরা সবাই আমাকে কথা শোনাতো ভয়ে আমার নিজের জেদ হলো যে আমি যেমন করে হোক রান্না শিখবই তারপর আমি আস্তে আস্তে রান্নার দিকে এগোই এবং নিজের হাতে একটু একটু করে রান্না করতে শিখি এখন সবাই বলে বাড়ির যে খুব সুন্দর রান্না হয় আর রান্না আমি ছাড়া অন্য কেউ করলে বলে যে তরকারিটা সে রকম সুস্বাদু হয় না তাই আমারও এখন নিজের অভ্যাস হয়ে গেছে যে যতো কাজই থাকুক কাজের মাঝখানে আমিই রান্না করবো এবং আমিই রান্না করি ও বাড়ির সকলকে খেতে দিই আর আমার পরিবারে প্রথম যে আমি রান্না করতে পারতাম না এর জন্য সাহায্য খুব কমই করেছে বরং বেশিরভাগ আমাকে বকাবকিই করেছে তাই নিজের জেদেই আমি শিখেছিলাম বলে কাজটা খুব ভালো করে শিখেছি